আমাদের স্কুলের বিভিন্ন বাংলা ইংরেজী ইতিহাস ভূগোল বিজ্ঞান অংক সহ এছাড়াও বিভিন্ন বিষয় পড়ানো হয় এছাড়াও সংস্কৃত হিন্দি ও কম্পিউটার ইত্যাদি ভাষা পড়ানো হয়ে থাকে এবং আমাদের স্কুলের শিক্ষকেরা খুবই দার্শনিক প্রকৃতির এবং বাস্তব চিন্তাসম্পন্ন এবং তারা খুব ভালো ভালোভাবে সুশিক্ষিত এবং তারা ছাত্রদের খুব যত্নশীলতার সাথে শিক্ষা দান করেন তাঁরা যথেষ্ট সুশিক্ষিত এবং ছাত্রদের প্রতি যথেষ্ট যত্নবান এবং ছাত্রদেরকে পড়াশোনায় সাহায্য করেন ও তাদের উন্নতিতে সহায়তা করেন তাদেরকে সঠিক পথ দেখাতে এবং দিশা দেখাতে তাদের বিকল্প নেই এক কথায় আমাদের স্কুল পড়াশোনার ক্ষেত্রে অন্যতম শীর্ষ পীঠস্থান হিসাবে গণ্য হয়ে থাকে এবং দেশের মধ্যে রাজ্যের মধ্যে অন্যতম নাম নামকরা স্কুল হিসাবে পরিচিত হয়েছে